হ্যালো এটা কি ভূতের রাজা দিলো বর রেস্টুরেন্ট থেকে বলছেন আমি একটি খাবারের থালি অর্ডার করতে চাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনাদের ওখানে কেমন কি দাম আছে সেটাও যদি একটু বলতেন হুম হুম তাহলে আপনাদের খাবারের ওখানকার গুণমানের নাম তো আমি খুব শুনেছি তার জন্য আমি একটি মাটান থালি এবং চিকেন থালি অর্ডার করতে চাই হ্যাঁ হ্যাঁ সেটা আজকেই অডার করতে চাই ও আপনি ডেটটা থেকে দুটোর মধ্যে দিয়ে দেবেন কারণ বাড়িতে বাচ্চা আছে তারাও খাবে তাই সময় মতো দিলেই ভালো হয় হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবেন আর বলছি আপনাদের ওখানে আমি দুটো থালি অর্ডার করছি তার জন্য কি কোনো ছাড় আছে হ্যাঁ টেন পার্সেন্ট ঠিক আছে এটা অনেক থ্যাঙ্ক ইউ আমাকে আমার টাইম মতো একটু খাবারটা দিয়ে দেবেন